আমি মায়াপুর গিয়েছি সেখানে এখান থেকে বেরিয়ে অনেক অনেক সময় ধরে গে গেছি সেখানে গিয়ে সেখানে একটা হোটেলে হোটেলে থাকি থেকে সেখান থেকে ঘোরাঘুরি করি এখানে সেখানে গিয়ে সেই মন্দিরে মায়াপুর মন্দিরে গিয়েছি সেখানে ঠাকুরের দর্শন নিয়েছি সেখানে ঘোরাঘুরি করেছি খাওয়া দাওয়া প্রসাদ অনেক জিনিসপত্র কিনেছি যেমন ঠাকুরের মূর্তি ফটো অনেক ঘরেসি সেখানে নদী নদীগুলো ঘরেছি গঙ্গায় স্নান করেছি সেখানে খাওয়া দাওয়া করেছি থেকেছি সেখানে সেখান থেকে আমি লাদাখ গিয়েছি লাদা লাদাখে সেখানে গিয়ে আমি হোটেলে থাকি সেখানে খাওয়া দাওয়া করি থাকি সেখানে ঘোরাঘুরি করি সেখানে অনেক বরফ থাকে অনেক পাহাড় অনেক অনেক ঠান্ডা পড়ে সেখানে সেখানে থাকি সেখান থেকে ঘোরাঘুরি করি আমরা লাদাখে একটুটা বাইকে নিয়ে এসি বাইক এখান থেকে বাইকে গিয়েছি সেখানটা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি থেকে গিয়েছি সেখানে সেখানে থাকার পরে অনেক অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেখানে পশুর বরফ পড়ে ঠান্ডা ঠান্ডা থাকে তারপর সেখান থেকে আমি সুন্দরবন আসি সুন্দরবনে সেখানে অনেক নদী নালা গাছপালা অনেক কিছু অনেক পশু পাখি দেখা দেখেছি সেখানে সুন্দরী গাছ পাওয়া যায় যার জন্যে স সেই সুন্দরী গাছের জন্য সুন্দরবন বিখ্যাত সেখানে অনেক পশু পাখি অনেক গাছপালা অনেক জায়গায় ঘুরেছি জিনিসপত্র কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করেছি সেখানে এখানে বাঘ দেখা যায় বাঘ দেখে বাঘ দেখেছি অনেক ঘোরাঘুরি করেছি জঙ্গলে গিয়েছি নৌকা নিয়ে নৌকাই করে জঙ্গলে গিয়েছি সেখান থেকে জঙ্গল থেকে ঘুরে বোটে করে নৌকায় করে ঘুরেছি জঙ্গলের ভিতরে গিয়েছি তার যে এখানে যারা মাছ মারে তাদের সাথে জঙ্গলে গিয়েছি ঘুরেছি সেখানে থেকে এসেছি হোটেলে থেকেছি তারপরের দিন তাদের সাথে আবার ঘুরতে গিয়েছি সেখানে তারা মাছ ধরেছে অনেক বড়ো বড়ো মাছ ধরেছে তারপরে কাঁকড়া ধরেছে সেগুলো আমাদের আমরা নিয়ে হোটেলে খেয়েছি এখানে মধু পাওয়া যায় সেগুলো আমাদের ওই জঙ্গল থেকেই সংগ্রহ করে তারা সেখান থেকে ঘুরে আমরা আবার আবার এস হোটেলে এসছি হোটেল থেকে এসে তাদের গ্রাম গ্রাম অঞ্চল ঘুরেছি ঘোরাঘুরি করে দেখেছি সব কিছু দেখার পরে আবার সেখান থেকে আবার হোটেলে এসে থেকে থেকে তারপরে আবার অনেক অনেকটা ঘোরাঘুরি করার পরে হোটেলে এসছি রেস্টুরেন্টে গেছি এই এখানে গরম কাঠ পাওয়া যায় সুন্দরী গাছ পাওয়া যায় মধু পাওয়া যায়